ভালো আছিস বলছি ওই আগের দিন পড়তে গিয়েছিলিস ওই জি এইচ কোচিং সেন্টারে ও আচ্ছা আচ্ছা আমি তো আগেরদিন যাইনি আমার শরীর অসুস্থ ছিলো তা ওই দিন স্যার এসছিলেন তো পড়াতে আচ্ছা বলছি কি পড়িয়েছে না লিখিয়েছে কিছু লিখিয়েছে কি আচ্ছা আচ্ছা বলছি সবাই পড়তে এসছিলো ও আচ্ছা আচ্ছা বলছি শৌভিক কি পড়তে এসছিল আসেনি আচ্ছা বলছি কি নোটসগুলো দিয়েছে আমাকে একটু দিস বুঝলি আমি তো শরীর অসুস্থ ওই জন্য যেতে পারি নি আর আমি একটু ডাক্তারখানায় গিয়েছিলাম বুঝেছিস হ্যাঁ আর ওই বলছি আমাদের যে যেখানে আমরা পড়ি ওই জে এইচ কোচিং সেন্টারে ওখানে যে ক্লাসগুলো হচ্ছে যে ক্লাসটা হয়েছে হ্যাঁ ওর হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে পড়িয়েছিলো কিছু আ এখন মনে আছে আর ও আচ্ছা বাংলা পড়েছিলো ঠিক আছে তারা ওই যে লেখাগুলো নোটসগুলো দিয়েছিলো না যেগুলো লিখিয়েছিলো স্যার হ্যাঁ ওগুলো একটু খাতাটা তুই তোর কাছে রাখিস হয় আমি লিখে নেবো আর নাহলে আমি জেরক্স করে নেব ওখানে বুঝলি কারণ ওই দিন যেহেতু ওই দিন যেহেতু আমি যাইনি তো আমার তো জ্বর হয়েছিল বুঝলি তো আমি ডাক্তারখানায় গিয়েছিলাম হ্যাঁ ডাক্তার আমাকে ওষুধ দিলো বললো আর তোমাকে একটু রেস্টে রাখতে হবে ওই জন্য আমি আর কি যেতে পারলাম না ঠিক আছে আমাকে ওই নোটসগুলো একটু দিস কারণ হচ্ছে খুব নাহলে সমস্যা হবে না ওই সাবজে ওই যেদিন পড়িয়েছিলো ওইগুলো আমি তো পাবো না আচ্ছা পরেরদিন দেখা হবে গিয়ে আমি তাহলে ওদিক থেকে নিয়ে নেবো হ্যাঁ তোর কাছ থেকে ঠিক আছে